আমি কাঁথা সেলাই শিখতে চাই কাঁথা সেলাইটি হয়েছে অতি প্রাচীন একটি কৌশল এবং সেটি আমার খুব ভালো লাগে কাঁথা সেলাই নিয়ে যখন থেকে আমি নক্সি কাঁথার মাঠ গল্পটি পড়েছিলাম তখন থেকেই আমার এই কাঁথা সেলাইয়ের প্রতি একটি আগ্রহ তো আমি এটি শিখতে চাই যে রকম রুপা তার সাজুর জন্য তৈরি করেছিল নক্সি কাঁথা আমি সেই কাঁথা সেলাইটা শিখতে চাই